জলপাইগুড়ি জেলা হল পর্যটনের জেলা এখানে বিভিন্ন মানুষ বেড়াতে আসেন পশ্চিমবঙ্গ তো বটেই সুদূর বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন মানুষ পর্যটন করতে বা বেড়াতে এখানে আসেন এই জেলা মানুষকে চিরদিনই কাছে টানে পার্বত্যময় এই জেলাতে ছোট ছোট পর্বত রয়েছে দেখার মতো এখানে রয়েছে বেশ কিছু নদীও তিস্তা নদী রয়েছে এখানে দেখার জিনিস এই তিস্তা নদীর সেতু বা তিস্তা সেতু একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এই দর্শনীয় স্থানে তিস্তা সেতু থাকার জন্য অনেক মানুষ সেখানে বেড়াতে আসেন এ ছাড়া রয়েছে বেশ কিছু অভয়ারণ্য বা জাতীয় উদ্যান এখানে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা হয়ে থাকে এই প্রাণী সংরক্ষণ করার ফলে সেগুলি মানুষের বিভিন্নভাবে নজর কাড়ে এছাড়াও রয়েছে বেশ কিছু চিড়িয়াখানা এছাড়াও রয়েছে স্থানীয় কিছু কালীর মন্দির আর বিখ্যাত দেবদেবীর মন্দির সেই কালী মন্দিরে অনেক ভক্তই পূজা দিয়ে যান বা পূজা দিতে আসেন এছাড়াও রয়েছে বিমানবন্দর বা এয়ারপোর্ট জলপাইগুড়িতে এই এয়ারপোর্টগুলি বিভিন্নভাবে দেখাশোনা করতে লাগে এছাড়া বিভিন্ন ধরনের টেক্সটাইল উৎপাদন বিভিন্ন বন জঙ্গল বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে এগুলি জলপাইগুড়িকে সাফল্যমণ্ডিত করে তুলেছে পর্যাটন শিল্পে এর ফলে মানুষ বেশ কিছু জীবিকা নির্বাহও করছে এবং মানুষের মধ্যে ভাষা ব্যবহার ও সংস্কৃতির উন্নতি ঘটছে এবং সমন্বয় ঘটছে এর ফলেই মানুষ এই জলপাইগুড়ি জেলার প্রতি আকর্ষণীয় হয়ে উঠছে এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে